আমার পছন্দের গান হল বাউল সংকীর্তন এবং কীর্তন এগুলি আমাকে শুনতে খুবই ভালো লাগে বা আমার খুবই পছন্দ হয় আমার এই গানগুলি যখন মাঝে মধ্যেই আমার শুনতে মন যায় ও বাউল বাউল এই কারণেই আমাকে শুনতে মন যায় বাউলের একটা আলাদা টান থাকে বা আলাদা একটা সুর থাকে বা আলাদা একটা বাজনা থাকে সেই বাজনা বা সুরটা বা সে বাউল বা কীর্তনের মধ্যে দিয়েও অন্য কিছু বোঝায় কীর্তন আমাকে এই জন্যেই ভালো লাগে কারণ সেই কীর্তনের মাধ্যমে অন্য কিছু একটা তুলে ধরে অন্য কিছু কথা বলতে চায় আগেকার অতীত বলতে চায় আমি কীর্তনের মাধ্যমে আগেকার অতীত জানতে পারি বা আগেকার অতীত জানতে পারি সেই জন্যেই আমি আমাকে কীর্তন ভালো লাগে এবং আমাকে ভালো লাগে অরিজিত সিংয়ের হিন্দি গান এখন নতুন নতুন উঠেছে অরিজিত সিংয়ের হিন্দি গান আমাকে এই হিন্দি গানের অরিজিত সিংয়ের যে সুর বা স্যাড বা খারাপ সুর খারাপ বলতে যখন আমাদের মন খারাপ থাকে সেই মন খারাপ নিয়ে সে গান তৈরি করে এই গান তৈরি বা এই গানটা অরিজিত সিংয়ের আমার খুবই ভালো লাগে এবং আপনি তাদের কোথায় শোনেন আমি এই গানগুলিকে অনেক রকমভাবেই শুনি আমাকে যখন শুনতে মন যায় তখন আমি

এবং টি ভির মাধ্যমে শুনি যখন কোনো বই দেয় বা অরিজিত সিংয়ের গান দেয় তখন আমি সেই গানগুলি শুনি বা আমি সেই চ্যানেলটি ধরিয়ে আমি বাউল শুনি কীর্তন শুনি এবং আমি রেডিওর মাধ্যমেও শুনি যখন আমার ফোনে রিচার্জ বা রিচার্জ সমাপ্তি হয়ে যায় তখন আমি রেডিওতে রেডিওতে আমি সেই বাউল গান ভরে শুনি এবং সেই চিপসে পুরিয়ে চিপসের মাধ্যমে এবং আমি কম্পিউটার মাধ্যমেও সে বাউল গান অরিজিত সিংয়ের গান আমার পছন্দের নানা ধরনের গান কীর্তন এসব নানান ধরনের কম্পিউটার থেকেও শুনি আমার একটা নির্দিষ্ট চিপস আছে সেই চিপসটা আমি একটা আমার ল্যাপটপেও পরিয়ে ল্যাপটপের মাধ্যমেও শুনি